আমার সাথে থাকা যে দ্বিতীয় পণ্যটি রয়েছে সেটি হলো একটি ক্যামেরা এই ক্যামেরাটি একটি নতুন প্রযুক্তির ক্যামেরা যেখানে ভিডিও বা অ ভিডিও ক্যামেরা হয় বা ভিডিও তোলা হয় বা তোলা যায় এবং ছবিও তোলা যায় হ্যাঁ এ ক্যামেরাটি আমি কিনেছিলাম খুব ভালো হবে ভেবে এবং দুটো কাজ একসঙ্গে হয় বলে কিনেছিলাম এই ক্যামেরাটির দাম নিয়েছিলো প্রায় পঁচাত্তর হাজার টাকার কাছাকাছি চুয়াত্তর হাজার নশো নব্বই টাকা নিয়েছিলো হ্যাঁ এটা আমি অনলাইনে কিনেছিলাম তো এর রেটিংস ইত্যাদি সব কিছু দেখে আমি সব ঠিক করে এটা কিনেছিলাম কিন্তু এখন সেটা আর ভালোভাবে ব্যাক আপ দিচ্ছে না এবং ভালো ছবির কোয়ালিটি এবং ভিডিওর কোয়ালিটিও আসছে না হ্যাঁ তো আমি ঠিক করেছি এখন যে এটা রিটার্ন করে দেব